প্রথমত আমি তো চাকরি করি না এবং চাকরি করার জন্যই পড়াশোনা করেছি এখনকার যেই বাজার সেই বাজারে কোনো চাকরি নেই সরকারি চাকরি তো নেই বললেই চলে সরকারি চাকরি নেই আমাদের ধরুন এসএসসি বন্ধ হয়ে গিয়েছে তারপরে ডিএড বন্ধ হয়ে গিয়েছে এইগুলো প্রায় আট নয় বছর ধরে বন্ধ হবার দরুণ পড়াশোনা করার পরেও চাকরি পাচ্ছি না আমি এই পড়েছি হচ্ছে ক্লাস টুয়েলভ অবধি ক্লাস টুয়েলভ অবধি পড়েছি এবং এখন কী নিয়ে পড়ব সেটা আমি ঠিক করতে পারছি না আসলে ভাবছি যে কোন দিকে গেলে চাকরি পাওয়া যাবে যেই দিকে চাকরি পাওয়া যাবে সেই দিকটা নিয়েই পড়াশোনা করব আমি সাধারণ লাইনে পড়ার জন্য ইচ্ছুক নই কারণ বাংলা ইংরেজি কিংবা ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞান এই সব নিয়ে পড়লে আমার শেষ পর্যন্ত শিক্ষকতা করতে হবে এখন শিক্ষকতা যেহেতু নিচ্ছে না নিয়োগ বন্ধ সেহেতু এই এই দিকে গিয়ে সেরকম কোনো লাভ দেখতে পাচ্ছি না সেই জন্য আমি ভাবছি যদি নার্সিং লাইনে যাওয়া যায় এবং নার্সিং লাইনে যেতে গেলে যদি সরকারি লাইনে আমি যাই তাহলে সেখানে অনেক নম্বর পেতে হবে আমি জানি না আমি কত নম্বর পাব যদি আমার পরীক্ষা যদি হায়ার সেকেন্ডারির পরীক্ষার রেজাল্ট আমার ভালো হয় তখনই আমি নার্সিংয়ে সরকারিতে চান্স পাব কিন্তু যদি না হয় তাহলে বেসরকারিতে করার মতন সেখান থেকে ট্রেনিং নেওয়ার মতন আমাদের পারিবারিক অবস্থা নেই এখানে পশ্চিমবঙ্গে আমি যদি ভর্তি হতে চাই নার্সিং স্কুলে নার্সিং ট্রেনিং স্কুলে সেইখানে টাকা মানে ফিস হচ্ছে প্রচুর প্রচুর মানে ধরুন সেখানে ফিস হচ্ছে মোটামুটি ছয় সাত লাখ টাকার উপরে সেই টাকা একটা মধ্যবিত্ত বাড়িতে হুট করে দেওয়া সম্ভব নয় সেই জন্য খুবই দুশ্চিন্তায় আছি পরবর্তী লাইনে আমি কী নিয়ে পড়ব এই বিষয়ে